ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যগুলি যেমন চিত্রশিল্প নাট্যশিল্প বিভিন্ন রকমের কারুকার্য আঁকা আবৃত্তি কবিতা এগুলি আছে আর ধর্ম বলতে গেলে যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম এগুলি আছে যে যেমন হিন্দু ধর্মের ওদের যেসব নিয়ম নীতিগুলি আছে সেগুলি আলাদা বৌদ্ধ ধর্মের সেগুলি আলাদা এবং মুসলিম ধর্মের সেগুলি আলাদা খ্রিস্টান ধর্মে তাদেরও আলাদা যেমন হিন্দু ধর্মের পুজো পার্বণ অনেক কিছু আছে খ্রিস্টান ধর্মের বড়দিন আছে খ্রিস্টমাস মা আরো অনেক কিছুই আছে আর মুসলিম ধর্মের জন্য যেমন আছে রোজা আছের ঈদ আছে বছরে দুটো ঈদ আছে এগুলি আছে আর হিন্দু ধর্মে যারা মারা যায় তাদের শ্মশানে নিয়ে পুরা পোড়াতে দেয়া দিয়ে আসা হয় আর যেমন মুসলিম ধর্মে তাদের কবর দিয়ে দেওয়া হয় খ্রিস্টান ধর্মে তাদেরও বক্সের মধ্যে দিয়ে তাদের তাদেরও মাটি চাপা দিয়ে তাদের ওপরে একটা ক্রস চিহ্ন দেওয়া হয় এগুলি আছে অনেকই এবং সব কিছুর তুলনায় আমাদের ভারতের যে সব সাংস্কৃতিক অনু ইয়েগুলি আছে সেগুলি অনেকটাই আলাদা